হ্যাঁ বলি কে বলছেন আপনি কি জল সাপ্লায়ার আপ আপনি কি পুরো কমপ্লেনটা হ্যাঁ আপনি কি জলের কমপ্লেন করেছেন হ্যাঁ বলি কী প্রবলেম হয়েছে একটু জানতে পারি হ্যাঁ সবাইকে তো দেওয়া হচ্ছে আপনাকে একা দেওয়া হয় নি তো কিন্তু ওইটা হওয়ার তো ধরুন কোনো কোনো হ্যাঁ আমায় তাহলে দেখতে হবে কোথাও পাইপ ভাঙাভাঙি হয়েছে কি না হ্যাঁ দেখছি তো কোথায় কী মানে ভাঙাভাঙি হয়েছে কি হয় নি হ্যাঁ বলি আর কী সমস্যা কী বলছেন হ্যাঁ জলটা জলটা কি একবারে মানে নোংরা বেরোচ্ছে না কি হ্যাঁ ব্লিচিং ব্লিচিং দেওয়া আছে কি গন্ধ করছে কি হ্যাঁ তাহলে আপনার হ্যাঁ হ্যাঁ আপনার আপনার ঠিক আছে